পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে দুর্গাপূজা হচ্ছে সবথেকে বড় পূজা এই পূজায় প্রত্যেকেই নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখতে যায় অনেক জায়াগাতেই ঠাকুর দুর্গা ঠাকুর প্রতিমা ওঠে এছাড়াও লক্ষ্মী পুজো হয় মা লক্ষ্মীর পুজো তো অনেক জায়গাতেই হয় সবাই মা লক্ষ্মীর আরাধনা করে গণেশ পুজোও অনেক জায়গায় হয় কার্তিক পুজো হয় এছাড়াও মা সরস্বতী পুজোতেও অনেক জায়গাতেই অনুষ্ঠান হয় মা সরস্বতীরও আরাধনা করে সবাই এইখানেও মিউজিকাল চেয়ার বা মিউজিকাল চেয়ার হাঁড়ি ভাঙা এসব খেলা হয় কালী পুজোতেও অনেক কালী পুজো হয় কালী পুজোতেও অনেক বাচ্চারা বাজি পোড়ায় ছাগল বলি হয় এছাড়া এখানেই শেষ করলাম